আমি আসাম গিয়েছিলাম সেখানকার আঞ্চলিক ভাষা অসমিয়া তো সেখানে অসমিয়া ভাষা আমাদের বাংলার সাথে অনেকটাই মিল আছে যে কারণে আমার অসুবিধা হয় নি ওখানকার রাস্তাঘাটের লেখা বা মাইলস্টোন যেগুলো আছে সেগুলো সমস্ত কিছুই বাংলা ভাষাতেই লেখা কিছুটা মিল আছে সে কারণে আমার অসুবিধা হয়নি এবং হোটেল বলুন আর গাড়ি ড্রাইভার সমস্ত কিছুই সহযোগিতা করেছে আমার সাথে আমি সুবিধা পেয়েছি সেক্ষেত্রে আমি অনেকটাই